আমার নাম অভিজিৎ দে আমার বয়েস হচ্ছে বত্রিশ বছর আমি আমি খেলাধুলা খুবই পছন্দ করি কেউ খেলাধুলা করলে তাকে উৎসাহ দিই আমার পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট ফুটবলও আমার খুব ভালো লাগে তাছাড়া আমি ক্রিকেটে নানান রকম টুর্নামেন্ট খেলেছি কাবাডি হলো আমার একটি খুবই পছন্দের একটি খেলা যার মধ্যে আমি ডিস্ট্রিক্ট খেলা খেলেছি এবং কেউ যদি কোনো রকম খেলা খেলে তাকে আমি খুবই উৎসাহ দিই আমার ইচ্ছা হচ্ছে নানান রকম জায়গায় ঘুরে বেড়ানো আমার প্রাথমিক ইচ্ছা হচ্ছে পুরী দার্জিলিং এবং অন্যান্য ভারতের অন্যান্য জায়গায় ঘুরে বেড়ানো খাবার মধ্যে প্রায় সবরকম খাবারই আমার পছন্দ তাও বাইরের নানান রকম জায়গায় যে নানান রকম বিখ্যাত বিখ্যাত খাবার পাওয়া যায় সেগুলো টেস্ট করা হচ্ছে আমার খুবই ইচ্ছা তাছাড়া ইলেকট্রিক ইলেকট্রনিক জিনিসের বিষয়ে আমার ন্যাক ছোটোবেলা থেকেই কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক্সের কাজ আমি করতে পারি নানান রকম ইলেকট্রনিক্সের কাজ আমি ঘরে করে থাকি এবং নানান রকম কাজে লোককে সাহায্যও করে থাকি